হ্যাঁ আমার নাম জয় আমি অ্যাকচুয়ালি কল করেছিলাম এই জন্য যে আমার স্যার একাধিক ফসল বিমা রয়েছে আর আমাকে সেগুলো আলাদা আলাদা করে মানে পেমেন্টটা করতে হয় তো আমি চাইছিলাম যে আমার যে কোনো একটা পদ্ধতি হোক যাতে আমি সব কটা বিমা একসাথে পে করতে পারি তো যদি এইটা হয় তাহলে আমার জন্য কোনোরকম অসুবিধা হবে কি না বা কীভাবে কী পদ্ধতি হয়েছে না রয়েছে এটা একটু জানালে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মানে কোনোরকম অসুবিধা হবে না তো এটা করলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ